হ্যালো আর বন্ধু প্রসেনদা তোর কি খবর বলতো কলেজে কলেজে ক্লাস টলাস কেমন হচ্ছে না আরে বলিস না আমার একটা সেই দিদির বিয়ে বিয়ে ছিলো তো সেই কারণে দু চার দিন একটু অফ হয়ে গিয়েছে আর সামনেই তো সেমিস্টারটা রয়েছে সেখানে এক্সামটা রয়েছে কিছু যদি ওই পল সায়েন্সের যে এ ডি স্যার ছিলেন না এ ডি এ ডি স্যারের সাথে একটু মানে আমার একটু কথোপকথন নিয়ে একটু অন্যরকম ব্যাপার হয়ে গেছে আসলে বুঝলি তো ওই অ্যাবসেন্ট করেছিলাম আর সেই নিয়ে উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এস এম এস পাঠিয়েয়েছিলেন আমি কোনো রেসপন্স করি নি বলে আমার সাথে একটু অন্য রকমভাবে প্রবলেম হয়ে গেছে উনি কিছু নোটস দিতে চাইছেন না তুই ওই আরে দেখেছিলাম আরে দিদির বিয়ে চলছিলো না তো সেই ব্যপারে তো বুঝতেই তো পারছে যে এটা দিদির বিয়ে ব্যাপারে সেখানে কতোটা দায়িত্ব নিয়ে থাকতে হয় আর কি ঠিক আছে আরে না রে হ্যাঁ হ্যাঁ আরে ক্যাম্পাসে আরে ক্যাম্পাসের সবাই আরে সবাইকেই খাওয়াবো সব সহপাঠীকেই খাওয়াব ওটা নিয়ে তোকে চাপ নিতে হবে না ঠিক আছে ওখানে তো একদিন অ্যারেঞ্জ করবো তো ক্যান্টিনে একদিন গিয়ে ওটাকে সেলিব্রেট করবো ইয়ে করবো আরে ওটা অ্যারেঞ্জ করে নেব আরে আ বলিস না এই তোর সাথে পার্কে দেখা হলো এখানে সেই জন্যই তোর সাথে একটু ইয়ে হলো ঠিক আছে তো বলি যে তাহলে ওই নোটসটার ব্যাপারটা একটু দেখিস না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সুদীপ্তর কছে ওটা আছে মনে হয় রে বুঝলি ওর সাথেও আমাকে ফোন করা হয় নি তোর সাথে